হ্যালো শুনতে পাচ্ছেন বলছি গ্রামের তো কোনও কাজ বাজ নেই তো কোথায় গেলে কাজ বাজ হবে সন্ধান আছে তোমার কাছে আচ্ছা তাহলে কলকাতা গেলে কেমন হয় কলকাতা অথবা জলপাইগুড়ি রেট টেটগুলো মনে হয় ভালো দিচ্ছে না অন্য কোনও পাইপলাইনের বা রাজমিস্ত্রি সে লাইনে কোনও কাজ হত কি না এখানে কাছাকাছি থাকলে আমাদের একটু সুবিধা হতো তাহলে আপনি দার্জিলিং অথবা পুরুলিয়া দেখুন বা জলপাইগুড়ি দেখুন আপনি দুজন দু জায়গায় যোগাযোগ করলে যেখানে সুবিধা হবে সেখানে চলে যাব

ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন রাখছি তাহলে